দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারত সেবাশ্রম এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রয়েছে এই সমস্ত সংওস্থাগুলি শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসেছে আমার এলাকাতে একটি বৃদ্ধাশ্রম আছে দেখেছি এবং আমি এও দেখেছি যে কী করে ধীরে ধীরে গৃহহীন পরিবার বেড়ে যাচ্ছে এলাকাতে